হ্যাঁ বলুন হ্যাঁ আর আমাদের তো ওই অফার চলছে আমার দোকা আমাদের দোকানে আপনি হ্যাঁ আপনি কী রকম কী নেবেন সে রকম কেনাকাটার উপর আপনার ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে আপনার চিন্তা নেই আপনি দোকানে আসুন না যা জিনিসপত্র নেওয়ার পর তারপর ছাড় দেখলেই বুঝতে পারবেন মালিক একটু বাইরে আছে হলেও আমি দোকানের সমস্ত কিছুই দেখাশোনা করি আপনি পুরো মালিকের কাছে যেই ছাড় পাবেন আমার কাছেও আমিও সেই রকমই আমাকে বলা আছে আমি সেই হিসাবেই আপনাকে দেব হ্যাঁ হ্যাঁ কিছু অসুবিধা হবেনা আপনি নিশ্চিন্তে আসতে পারেন কেনাকাটা করতে পারেন হ্যাঁ বাচ্চাদের এখন তো শীতের পোশাকটার উপর আরও বেশি ছাড় দেওয়া হয়েছে মানে শীত চলে যাচ্ছে তো সেই কারণে খুব ভালো ভালো মাল খুব কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে যদি আপনার শীতের পোশাক প্রয়োজন হয় তাহলে আপনি নিয়ে রাখতে পারেন ওটার উপর সব চেয়ে বেশি ছাড় আছে আর বাকি তো এমনি জিনিসের উপরই সব জিনিসের উপরই আপনার কুড়ি পার্সেন্ট করে ছাড় দেওয়া হয়েছে শাড়িটা আবার আপনার আরও একটু বেশি ছাড় দেওয়া আছে আপনি যদি একটু বেশি ছাড় সার শাড়ি নেন মানে দশটার বেশি যদি শাড়ি নেন তাহলে আপনার সেখানে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর বাচ্চাদের জামার উপর একটু কম দেওয়া আছে আবার বড়দের লুঙ্গি জাঙিয়া গেঞ্জি এই সমস্তর উপর অতটা ছাড় নেই ওইটার উপর দশ পার্সেন্ট ছাড় আছে স্যার আপনি কখন আসবেন বলুন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বিকেলে আসবেন এসেই আপনার সাথে কথা হবে হুম হ্যাঁ রাখুন